আপেল আছে আপেল আপেল আছে আপেল একশো টাকা কিলো আচ্ছা নিন এক কেজি দিন দিদি ভয় করলে কি আমাদের চলবে আমাদের গরীব মানুষ আমাদের তো রোজ ব্যবসা করে খেতে হবে না ব্যবসা করে কোথায় ভয় করে যাবো কোথায় বলুন বলতে করতেই তো হবে আমাদের বাড়িতে আছি আমরা চারজন হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আপনা বাড়ির সবাই ভালো আছে হুম আপনার ছেলে মেয়ে কজন ও মেয়ে আমারও এক ছেলে এক মেয়ে কী করছে ছেলেটা আমার ছেলে এই কাপড়ের দোকান আছে হুম এখন না বিয়ে হয় নি আপনার মেয়ে কী করছে হ্যাঁ আমরা সা এটাই তো আমাদের জীবিকা নির্ভর করে না এর ওপরে এটাই তো আমাদের ব্যবসা করেই তো হুম সংসার চলে আমাদের হ্যাঁ করেন উনি বাড়ির দিকে কাজকর্ম করেন আমি এই ট্রেনে হকারি করি আপেল বিক্রি করি হুম হ্যাঁ সে তো অবশ্যই থাকতে হবে কিন্তু কী করবো যতোটা থাকি হ্যাঁ ঠিক আছে হুম